আমি রেডমি নোট সেভেন ফোনের কথা বলছি ফোনটা কম দামের মধ্যে খুবই ভালো যেমন ফোনটার মধ্যে অনেকটা জায়গা পাওয়া যায় অনেক কিছু রাখার জন্য সে রকম ফোনের ব্যাটারি সার্ভিসও খুবই ভালো এছাড়া কম দামের মধ্যে সমস্ত কিছু জিনিস ফোনটার মধ্যে অ্যাভেলেবেল আছে এছাড়া ফোনটা সাউন্ড সহ অন্যান্য অনেক কিছুই ভালো